বিগত সপ্তাহে আসানসোল পুস্তকালয় থেকে দেজ পাবলিশিং থেকে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি উপন্যাসটা নিয়েছিলাম বইটাতে বইটার ছাপার মান খুব উন্নত পাতাগুলো পৃষ্ঠাগুলো খুব মসৃণ এবং আসানসোল পুস্তকালয়ের বিক্রেতাদের ব্যবহার অত্যন্ত সন্তোষজনক আপনারা যে কোন সময়ে যেকোনো বই কেনার ব্যাপারে আসানসোল পুস্তকালক পুস্তকালয়ের নাম ভাবনাচিন্তা করতে পারেন এবং উৎসাহী হলে আমরাও একটু উপকৃত হব